আমাদের উঠোনে অনেক সময় পাখি দেখা যায় পাখি এসে ঘরে তাই সেগুলো আমরা ধরার চেষ্টা করি পাখি ধরতে ভালো লাগে বাচ্চা কাচ্চাও সেগুলো খুব ভালোবাসে তো কীভাবে ধরবো তো অনেক সময় আমরা ধান টান সিদ্ধ করি করে রেখে দিই পাখিরা এসো খেতে আসে তা আমরা সেই সময় কী করি জাল নিয়ে আড়ালে চুপ চাপ লুকিয়ে থাকি লুকিয়ে থাকি এবার সে যখন ধানটা খায় আমরা ছুটে গিয়ে জাল ফেলে দ সেগুলো ধরি এবার এরকম হাঁস মুরগি হয়তো ছেড়ে দিই অনেক জায়গায় যায় বা অনেকে বাড়ির পাশে টাশে যায় বকা বকি করে তা আমরা তখন তাদের ধরি উনি ছাড়া ছেড়ে গেলে তো সেগুলো ধরতে গেলে অনেক কষ্ট হয় তা সেগুলো কী করি তো ওই ধরতে গেলে গুঁড়ো দিই বা ভাত দিই বা চাল যে কোনো খাাবার জিনিস দিয়ে সেটা ধরার চেষ্টা করি তা ওই ধরে আড়ালে জাল নিয়ে আড়ালে দাঁড়িয়ে থাকি থাকলে সেটা ধরার জন্যে আড়ালে আমি জ্বাল নিয়ে দাঁড়িয়ে থাকবো বার সে খোরাকি দেবো দিলে সেগুলো খায় খা খাওয়া হলে সে আমরা জাল ফেলে ধরি ধরে সেগুলো ধর ভালো লাগে বাচ্চারা ভালোবাসে জমা হাসে এসে ধরে জাল ফেলে ধরে ধরে তার রেখে দেওয়া হয় হ্যাঁ হাঁস মুরগি খুব জ্বালাতন করলে মানুষের বাড়িতে গিয়ে বলে চাপা দিয়ে ধরে রেখে দিই ধরে ধরার সময় ওই খাবার টাবার দেওয়া হয় দিয়ে সেগুলো ধরে বেঁধে রাখি বা এরকম উটোনে এসে অনেক সময় শালুক পাখির দেখা যায় ধান টান মেলে দেওয়া হয় দিলে এসে জ্বালাতন করে বাচ্চারা বলে ও মা ধরো ওগুলো বেঁধে রাখবো তা কীভাবে ধরবো ত ওই জাল ফেলে সে ওগুলো ধরা হয়